আমি আমার বান্ধবীর জন্মদিনে আমার সব থেকে বেশি আমার আদর্শ একজন মানুষ যিনি জয়া কিশোরী তার নাম তিনি তিনি খুবই গুরুত্বপূর্ণ খুবই মানে তার কথার মধ্যে তার আলাদা একটা মোটিভেশান থাকে আমাদেরকে অনুপ্রেরণা জাগায় সেই হিসাবে আমি সেই হিসেবে একটা কবিতা লিখেছিলাম সেটা আমি আমার বান্ধবীর জন্মদিনে উপহার হিসেবে তাকে দিয়েছিলাম এবার সে সেটা দেখে খুবই খুবই আনন্দ এবং খুবই খুশিসহ সে আমাকে খুবই বলে যে খুব খুশিসহ যে সে বলে যে না আমার এটা খুবই পছন্দ হয়েছে মানে আমায় কারণ তারও এই মানুষটিকে খুবই পছন্দর তিনি আমাদের মোটিভেশান স্পিকার বা আমাদের স্পিচ দেন তো আমার আইডিয়াল পার্সন হচ্ছে সেই মানুষটা তো সেই মানুষটাকে আমরা খুবই পছন্দ সহকারে বলি তো আমরা সেই হিসেবে একটা কবিতা লিখেছিলাম এবং আমার বান্ধবীর সেটা খুবই পছন্দের হয়েছিলো এবং সে সেটা খুব আনন্দ সহকারে গ্রহণ করেছে